আমি আমি সব থেকে ভালো কাজ করেছি আমার জন্য কোনো সময় দিই নিই কোনোদিনও নিজের জন্য কিছু না ভেবে ছেলেমেয়েদেরকে কষ্ট করে টাকা উপার্জন করে বড়ো করে তুলেছি আর আমার সব থেকে গর্ব তো বেশী বোধ করেছি যখন আমি প্রথম সন্তান জন্ম দিয়ে মা হয়েছি তখন আমি সব থেকে বেশী গর্বিত বোধ করেছি